হ্যাঁ হ্যাঁ হ্যা হ্যাঁ হ্যাঁ দেখুন আমার গাড়িটা দু পাঁচ দিন একটু মানে ডিস্টার্ব করছে ইঞ্জিনে একটু ডিস্টার্ব করছে আমি তাড়াতাড়ি ওটা আমি ইঞ্জিনটা ভালো করে এ করবো করে আর গাড়িটার কন্ডিশানটা একটু খারাপ আছে সেইটি আমি খুব তাড়াতাড়ি এইটা সারিয়ে নি আবার ফের যেমন গাড়ি সেই রকমই চলবে কোনো অসুবিধা হবে না আরে ওটা তো হ্যাঁ ওটা তো আমাদের মালিক পক্ষর থেকে এটা ঠিক করে নিয়েছে আর এখন তেলের তেল দাম বাড়ার জন্যে আমাদের একটু ভাড়াটা নিতে হচ্ছে ঠিক আছে এবার মালিক পক্ষর সঙ্গে আমি মিটিং করবো করে যতটুকু আমি কনসাল্ট করা যা সেটা চেষ্টা করবো আমি সেইটা মানে আমাদের ইউনিয়ান আছে ইউনিয়ানের সঙ্গে আমি কথা বলবো কথা বলে তবে এটা আপনাকে আমি জানাবো ইউনিয়ানের সঙ্গে না কথা বলে তো আমি করতে পারছি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে